হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আপনি নিয়ে আসুন পাখিটাকে আমি দেখছি পাখিটা প্রথমেই আপনি ওর গা ভালোভাবে পরিষ্কার করে মুছে হালকা উষ্ণ গরমে যা ওর গাটা পালকগুলো যাতে শুকিয়ে যায় সেরকম কিছু দিয়ে মুছিয়ে ওকে গরমের মধ্যে রাখুন পাখিটাকে একটু আপনি যদি প্রথমেই যদি ভাবেন তাহলে একটু ওকে একটু উষ্ণ গরম জল হালকা উষ্ণ গরম জল একটু হালকা মিষ্টি দিয়ে খাওয়ালেও পাখিটা এনার্জি পাবে তাতে এছাড়া পাখিটা পাখিটাকে আপনি ভালোভাবে সযত্ন করে ওকে সুস্থ করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শুকনো জায়গায় তলায় কোনও তুলো বা নরম জামা কাপড় রেখে পাখিটাকে রাখুন যাতে পাখিটা সুস্থ তারপরে ওকে কিছু খেতে দিন হালকা নরম সেটা ছোলা ছোলার ছাতু হতে পারে নরম জাতীয় কোনও গলা ভাত কিংবা নরম কিছু সুজি ফুজি সুজি এরকম কিছু জাতীয় ওকে খেতে দিন দিলে ওই পাখিটা সুস্থ বোধ করবে এবং ওই পাখিটাকে আপনি যত্ন করে নিয়ে পাখিটা যাতে নিজের বাসায় উড়ে যেতে পারে সেটা আপনি দেখতে পারেন আর পাখিটা প্রথমেই ওকে আগে মানে ওকে গা গরম করে নিয়ে ওকে আগে আপনি কিছু খাওয়ান বুঝেছেন হ্যাঁ সাহায্য করতে পারবো আপনার নম্বরটা থেকে আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিচ্ছি আপনি ওই নম্বরে ফোন করলেই বনদপ্তর থেকে লোক এসে আপনার পাখিটি নিয়ে যাবে তার পরের ট্রিটমেন্টগুলো ওরা করবে সেখানে পাখিটি সুস্থ হয়ে যাবে আচ্ছা রাখুন